আগে তো আমরা ফুটবল ক্রিকেট এইসব নিয়েই চলাফেরা করেছি সব খেলেছি ওই সবই গেম টেম আমাদের ছিল আর এখন বাচ্চারা এইসব তো দেখে তো ভালোবাসে না এখন ভালবাসে ফোন এখন বাচ্চারা একটুকুনি বাচ্চার থেকে আরম্ভ করে ওরা ফোনই শিখে নিয়েছে ওই ফোন কেউ গেম খেলছে এমন গেম খেলছে কেউ বিড়াল নিয়ে বই নিয়ে গেমটা খেলছে কেউ কুকুর নিয়ে কুকুরের গেম খেলছে কেউ অনেকে বাছে বাঁদরের গেম খেলছে ওরা এটা নিয়েই চলাফেরা করে আর আমরা কী ফুটবল টুটবল খেলতাম আমরা আর এরা কী ফোন দেখে ফোন ছাড়া আর কিছু চেনে না কত কিছু গেম আছে এখন এ খেলা হ্যাঁ তারপরে লুডো খেলা হ্যাঁ তারপরে ক্রিকেট খেলা হ্যাঁ তারপরে টমিটমি একটা খেলা আছে এইসব দেখে হ্যাঁ বাচ্চারা সবরকম এখন বিড়ালের খেলা আছে বাঁদরের খেলা আছে কুকুরের খেলা আছে এইসব নিয়ে মেতে থাকে কেউ আবার সাপের খেলা খেলে আবার কেউ লুডো ঘুঁটি কেউ আবার ষোলো ঘুঁটি এইসব নিয়ে ঘাঁটে এখন